হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনার কী সমস্যাটা আচ্ছা দাঁতে কী কী হয়েছে না আপনি কি আগে কোনোদিন দাঁতের ডাক্তার দেখিয়েছিলেন এর আগে কী হচ্ছে অসুবিধাটা আচ্ছা মাড়ি মাড়ি ব্যথা করছে আচ্ছা ঠিক আছে একদিন আসুন আমার ক্লিনিকে তো কিছু মেডিসিন কিছু চেক আপ করে দেব আমি দেখুন প্রথমত আমাদেরকে ফার্স্ট টাইম দেখতে হবে যে আপনার দাঁতের মধ্যে হয়েছেটা কী তো এখন অনেক রকম ভাবেই দাঁতের ক্যালসিয়ামের ঘাটতির জন্য দাঁতের সমস্যা হয়ে থাকে তাই অনেক মানুষেরই তো আপনারও হয় সেই রকমই কিছু ক্যালসিয়ামের ঘাটতির জন্য হলে আমরা কিছু রকম কোনো রকমভাবে ট্রিটমেন্ট না করেই মেডিকিওর কোনো রকম চেক আপ না করেই আমরা মেডিসিনের দ্বারা সারাতে পারি তো আপনার সমস্যাটা কী সেটা আগে দেখতে হবে তো সেই জন্য আপনাকে প্রথমত আসতে হবে এইখানে আচ্ছা তো প্রথমত আপনাকে এইখানে আসতে হবে আমাদের এখানে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে তো আপনার সময়মতো যেদিনে খুশি সেদিনে আসতে পারবেন

দেখুন আমাদের এখানে পেশেন্টের তো সংখ্যা অনেক বেশি থাকে তো তার জন্য নাম লিখাতে হয় তো কিছু কিছু সময় আছে যেগুলো আমাদের পেশেন্টের সংখ্যা খুব একটা বেশি থাকে না তার জন্য আমাদের নাম নথিভুক্ত করার কোনো প্রয়োজন হয় না কারণ কম পেশেন্ট থাকলে বুঝতেই পারছেন তো আসলেই চেক আপ হয়ে যাবে তো আপনি চলে যেতে পারবেন তো সেই হিসেবে আপনি যেদিন আসবেন এই নম্বরে আপনি কল করে জেনে নেবেন যে পেশেন্ট আছে কি না তো সেইভাবে আপনি যদি পেশেন্ট থাকে তাহলে আপনাকে বলে দেওয়া হবে কত নম্বরে আপনার নাম আছে সেটাও বলে দেওয়া হবে সেই হিসাবে আপনি আসবেন ঠিক আছে বেশি পেশেন্ট থাকলে আপনাকে নাম লিখিয়ে যেতে হবে আর যদি কম পেশেন্ট থাকে তাও যদি আপনি ফোন করেন তাহলে নাম লিখিয়ে নিবেন না হলেও আপনি এখানে এসে নাম লেখাতেও পারবেন ঠিক আছে আর কোনো সমস্যা আপনার আচ্ছা ঠিক আছে আপনি আসুন সোমবার থেকে শনিবার আমাদের দোকান খোলা থাকে ক্লিনিক খোলা থাকে তো আপনি এসে একদিন কন্ট্যাক্ট করে যান তো আপনার আশা করছি সঠিকভাবে ট্রিটমেন্ট করে দেওয়ার চেষ্টা করা হবে হ্যাঁ আপনি পেপসুডেন্ট হ্যাঁ আপনি পেপসুডেন্ট যে টুথপেস্টটা আছে ওটা ইউজ করতে পারেন সাময়িক ব্যথা কমানোর জন্য ঠিক আছে আর কিছু জানকারি চাহিয়ে আপকো